আমি গাছপালা বিধির জন্য বিভিন্ন ধরনের মাটির ব্যবহার করে থাকি কারণ সাধারণত এক ধরনের মাটিতে সব গাছ হয় না তাই বিভিন্ন গাছের জন্য বিভিন্ন উপাদান মিশিয়ে আমি নিজের বাড়িতেই মাটি তৈরি করে থাকি যেমন কোনও ফুল গাছ যদি হয় সেক্ষেত্রে তাকে অনেক পরিমাণ পুষ্টির প্রয়োজন হয়ে থাকে সেই ফুল গাছের জন্য আমি মাটির সাথে কিছুটা বালি তারপর হচ্ছে জৈব সার যেমন গোবর তাছাড়া কিছু আনাজের খোসা ইত্যাদি ব্যবহার করে থাকি আর যদি কোথাও ফল গাছ লাগাই তখন আমি মাটি মাটির সঙ্গে একটু পোশ মাটি তাছাড়াও কিছু পরিমাণে বালি খড় খড় পচা সাধারণত গোবর সার দিই তারপরে বিভিন্ন সবজির খোসা ডিমের খোলা এইসব দিয়ে আমি মাটিটি তৈরি করি আমি গাছের জন্য সাধারণত জৈব সারের ব্যবহার করি অনেকেই গাছ ব্যবহারের জন্য বড় করে তোলার জন্য রাসায়নিক সার প্রয়োগ করে দেয় তাতে গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে বৃদ্ধি পায় ও তাড়াতাড়ি ফল দেয় কিন্তু এই ফল বিষাক্ত হয়ে ওঠে আমার আমি সাধারণত জৈব সার ব্যবহার করি এতে গাছটা ধীরে ধীরে তৈরি ও বড় হয় এবং যখন ফলটা আসে তখন এটা খেতে খুবই মিষ্টি ও নিরাপদ হয় আর রাসায়নিক সার ব্যবহার করলে সেই ফলটার মধ্যে অনেকাংশে বিষ চলে আসে তাই আমি সাধারণত জৈব সারই ব্যবহার করি